যেটা বলছিলাম যে আমার লাইফে একটা সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম সেটা হচ্ছে যে আমি ডি এম এলটি করি বর্ধমান মেডিকেল কলেজে তো সেখানে ব্লাড কালেকশান হয় ব্লাড কালেকশান হয় সি পিতে তিনশো বাইশে ওটা রেগুলার হয় আরেকটা হয় থাইরয়েড টেস্ট হয় মেডিকেল কলেজে তো মেডিকেল কলেজে থাইরয়েড টেস্ট করার সময় একটা পেসেন্ট এসছিলো যার একটা মানে আমাদেরই কলিগ সে হেমাটোমা করে দিয়েছিলো অর্থাৎ তার ভেনের নীচে ব্লাড জমে গিয়েছিলো তো পেসেন্ট পার্টি এসে প্রচুর বকাঝকা করে আমাদের ইস্টুডেন্টগুলোকে তো তখন তাদেরকে বোঝাই যে এটা ঠিক নয় কারণ ওরা তো আর নিজে থেকে করে নি কারণ একটা পেসেন্ট এসছে তার হয়ে যেতেই পারে এটা মানে একটা অস্বাভাবিক ব্যাপার কিছু না তো পেসেন্ট কিছু ঝামেলা করে এবং এটা প্রিন্সিপালের কাছে চলে যায় প্রিন্সিপালও ইস্টুডেন্টদেরকে প্রচুর বকে তো প্রিন্সিপাল স্যারকেও গিয়ে বলি স্যার দেখুন এরকম মানে এদের কিছু করার নেই এরকম প্রচুর পেসেন্ট আসে প্রায় পাঁচশো থেকে ছয়শোর মত পেসেন্ট আসে এবার একটু তাড়াহুড়োর মধ্যে গিয়ে দু একটা হেমাটোমা হয়ে যেতেই পারে এতে কিছু করার নেই তো পেসেন্ট পার্টিকে এভাবে বোঝানোর পরে পেসেন্ট পার্টি শান্ত হয় যে হ্যাঁ তা ওরা তো নিজে থেকে করে নি হ্যাঁ হয়ে যেতেই পারে কিছু করার নেই তো এভাবেই পরিবেশটা শান্ত হয় এবং তারপর তার হাতটাকে বরফ টরফ দেওয়া হয় এবং আস্তে আস্তে কমায় কমে যায় এবং কিছু যেগুলো থাকে যে এরকম ওষুধ যেগুলা হাতটা কমিয়ে দেয় সেরকম ওষুধ দিয়ে কমানো হয়